হ্যাঁ হ্যাঁ দাদা দেখুন এই রাস্তাঘাটের তো অবস্থা ভালো না জানেন তো আর এমনি না না পারবো না কেন আপনি কাস্টমার আমার তো ওই লাইনেই অনেক ডেলিভারি দিতে হবে বুঝলেন অনেকটাই ডেলিভারি দেওয়ার সবাই ওই ফোন করে এই অভিযোগটা জানাচ্ছে সমস্যা হচ্ছে একটু হ্যাঁ আমাদের একটু সমস্যা হচ্ছে আপনি একটু ধৈর্য্য ধরুন আমি কালকের মধ্যে চেষ্টা আমি তো বলছি দাদা আমি ওই লাইনে গাড়ি পাঠাচ্ছি আমি যে করে হোক আসকের বিকালের না না কালকের দুপুরের মধ্যে না না কাল কালকে সকালের মধ্যেই এই এই চলে যাবে আমি না না কমপ্লেন করার সুযোগ আমি দেবো না আপনাকে আমি কাল সকালে আজকে বিকালের মধ্যেই তো হচ্ছে রোডের কাজটা ওখানে ওরা শেষ করে দেবে বলছে আমি হচ্ছে কাল সকালের মধ্যেই সব মাল চলে যাবে বুঝলেন না না চলে যাবে চলে যাবে কাল কাল দুপুরের মধ্যেই চলে যাবে আপনার না না না না দাদা চলে যাবে কালকে দুপুরের মধ্যেই ঠিক আছে দাদা ও পৌঁছে যাবে সময় মতো না চলে যাবে ঠিক আছে